হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছেন বলছি ডাক্তারবাবু আমার তো প্রচুর জ্বর আসছে একটু গা হাত পাগুলো না হালকা হালকা যন্ত্রণা করছে তো আমি এখন কী করা যায় এখন বলুন তো প্যারাসিটামল তো আমি খেলাম তো দেখছি সেরকমভাবে তো কোনো আমি উপকারই পাচ্ছি না কমছেই না তো না আমি তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তো আমি তো আপনার সাথে যোগাযোগ করতে পারিনি তো সেক্ষেত্রে আমি বাড়ির একটি সামনে একটা ফার্মেসি থেকে নিয়ে এসে আমি প্যারাসিটামলটা খেয়েছি আচ্ছা আচ্ছা তো আপনি কি বলছেন প্যারাসিটামলটা খেয়ে আমি ঠিক করিনি ও আচ্ছা আপনি বলছেন যে ডাক্তার না দেখিয়ে প্যারাসিটামলটা খাওয়া চলবে না তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার এইটা জানা রইল যে আমি আর না ডাক্তার দেখিয়ে ওষুধ খাব না জ্বরটা তো আমার আজকে হঠাৎ করে আসছে তো সকালে তো উঠে বাড়ির কাজ করতে হবে তো রাত্রিবেলা শোওয়ার সময় দেখছিলাম গাটা হালকা হালকা গরম লাগছে তো আমি কিছু বুঝতে পারিনি সকালে যখন উঠলাম দেখছি মাথা ভারী হয়ে গেছে জ্বর আসছে তো তখনই আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম তো আবার সন্ধ্যে হতেই আবার শুরু হয়ে গেছে তো আবার গা হাত পা যন্ত্রণা হচ্ছে জ্বর আসছে হ্যাঁ হাসপাতাল রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাই করব আপনি কি আসবেন না থাকবেন না চেম্বারে আমি তাহলে যেতাম আপনার কাছেই আচ্ছা ঠিক আছে তো দশটা থেকে কটা পর্যন্ত থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে গিয়েই কথা বলব রাখছি তাহলে